আমার বিভিন্ন যে ফসল লাগানো আছে সেই ফসলগুলিতে বিভিন্ন কীটপতঙ্গ সেটাকে কেটে নষ্ট করে দেয় সেই কীটপতঙ্গের জন্য কীটপতঙ্গ দমন করার জন্য আমাকে বারে বারেই কীটনাশক ঔষধ ব্যবহার করতে হয় প্রথমে একবার দু বার কীটনাশক দিই তারপর যখন কীটপতঙ্গের উপদ্রব আরও বেড়ে যায় তখন অনেকবার বিভিন্ন কীটনাশককে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় এই জন্য আমার ফসলটা হয়ত ভালো থাকবে একটু আর আবহাওয়ার পরিবর্তন বলতে আবহাওয়া তো বিভিন্ন রকম চেঞ্জ হয় কখনও শীত কখনও গ্রীষ্ম কখনও বর্ষা হেমন্ত এসব বিভিন্ন রকম আবহাওয়ার সাথে খাপ খাইয়ে আমার ফসলকে বাঁচিয়ে রাখতে হয় জলও দিতে হয় সারও দিতে হয় ওষুধও দিতে হয় বিভিন্ন জিনিস প্রয়োগ করে মোটামুটি কীটনাশক কীটপতঙ্গ কে দমন করার জন্য আবহাওয়ার পরিবর্তনের জন্য জল সার বিষ এগুলো বিভিন্ন রকম বিভিন্ন সময়ে সঠিকভাবে এগুলো প্রয়োগ করা হয় এগুলো অন্যান্য কারণগুলির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় আমার ফসল